হ্যাঁ দীপ মোবাইল স্টোর থেকে বলছি বলুন রেঞ্জ আমাদের আট হাজার থেকে শুরু আছে এবারে এক লাখ টাকা অবধি ফোন আছে বলুন কী চাই কোন ফোনটা নেবেন আপনি সেল ফোনটার বেশি আছে বলতে গেলে ভিভো ভি টোয়েন্টি ফাইভ আছে আর ওপো এস সেভেনটিন আছে আর এদিকে স্যামসাংয়ের এ টুয়েলভ আছে হ্যাঁ বলতে পারব ভিভোর ভি টোয়েন্টি ফাইভে আপনি পেয়ে যাবেন আট জিবির একটা আট আট একশো আঠাশ আট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি রম আছে আর ওটার দুটো ভ্যরাইটি আছে চার চৌষট্টিও আছে আর আট একশো আঠাশও আছে ঠিক আছে তো আর আপনার পিছনে পড়ে যাচ্ছে তিনটে ক্যামেরা আছে ঠিক আছে একটা আট একটা পনেরো একটা পাঁচ ঠিক আছে আর সামনে ফ্রন্ট ক্যামেরা আপনার পড়ে যাবে ওটা এইট মেগাপিক্সেলের আছে ফোন খুব দারুণ ফোন এটা ভিভো ভি টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটার হ্যাঁ এটা হ্যাঁ না এর ক্যামেরায় মেগাপিক্সেল কম হলেও দুর্দান্ত ক্যামেরা আছে আপনি এসে পরে দেখলে ফোন মোবাইল ইউস করলেই বুঝতে পেরে যাবেন হ্যাঁ একদম একদম দাদা মুখ পুরো একদম চকচকিয়ে যাবে আচ্ছা দুটো ফোন নেবেন হুম হুম তাহলে তাহলে লেডিস যদি নেয় তাহলে ভিভোটা নেওয়াটাই আমার বেস্ট মনে হবে আমি একটা দোকানদার হিসেবে আমি ভিভোটাই অবভিয়াসলি ওটাই বলতে পারি যে ভিভোটাই নেওয়া উচিত ভিভোর আরেকটা ফোনও আছে খুব দারুণ ফোন ওটা আপনার ভি টোয়েন্টি সেভেন এখন নতুন একটা লঞ্চ করেছে আমাদের ফোনটা ফোনটার খুবই দারুণ আছে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে ওটার আর ব্যাকে আছে পঁচিশ মেগাপিক্সেল ওটার চারটে ক্যামেরা আছে সামনে ফ্রন্ট হচ্ছে পপ আপ ক্যামেরা আর ছয় একশো আঠাশের ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ দুশো ছাপ্পানোর ভেরিয়েন্ট আছে দুটো তো আপনি কোনটা নেবেন বলুন ওপো ওপো এ সেভেনটিন ওপো এ সেভেনটিন ওটার আপনার ওটারও আপনার সেম মানে পপ আপ ক্যামেরা আছে ওটার আগে ফ্রন্টে ওটারও ষোলো মেগাপিক্সেল আছে সামনে আর পিছনে আট আছে বারো আছে আর ষোলো আছে তিনটে আছে এলইডি ফ্ল্যাশ ঠিক আছে সুপার এমোলেড ডিসপ্লে আছে সুপার এমোলেড ডিসপ্লে আপনার স্যামসাংটাতে পেয়ে যাবেন আর স্যামসাংটার আপনার পড়ে যাবে ওটার কাছাকাছি আঠেরো হাজার টাকা আপনার পড়ে যাবে ওটায় ওইটায় একটাই ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্টই আছে ছয় একশো আঠাশ আছে আর আট দুশো ছাপ্পান্ন আছে হ্যাঁ এক্সচেঞ্জও করি কিন্তু মোবাইলটা এই দোকানেরই হতে হবে তাহলে আপনি কি এই দোকান থেকে মোবাইল নিয়েছেন হ্যাঁ মোবাইলটা এই দোকান থেকেই নিতে হবে তাহলে আমি এক্সচেঞ্জ করে দিতে পারি আচ্ছা তো তাহলে আমার আপনি কী মোবাইল আছে আপনার টপ মডেলের ফোন আছে স্যামসাংয়ের জেড ফ্লিপ ফোনটা তো হ্যাঁ একবার নিয়ে আসবেন ফোনটা আমি কান্ডিশন দেখে বলে দিতে পারি ঠিক আছে দেখে নেব তাহলে সাত মাস কমপ্লিট হল তো হ্যাঁ কিছু দাম হয়তো পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আমি এক্সচেঞ্জও করে দিতে পারব তাহলে চেষ্টা করে আপনি রেঞ্জ তো আপনি এবার ফোনের কান্ডিশন যেমন আছে আপনার আমাকে তো দেখতে হবে ফোনের কান্ডিশন যেমন আছে আপনি রেঞ্জ সেরকম আছে দেখুন ওটা একটা লাখ টাকার ফোন তো তো অবশ্যই ওটা আমাকে সাত মাসই হয়েছে তো আপনি ওটা স্ক্র্যাচ কিছু নেই তো সব আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে যাবে তাহলে আপনি ফিফটির ওপরেই পাবেন ঠিক আছে ফিফটির ওপরে কত ভেরিয়েন্টের আছে আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বেস্ট হবে কারণ ফোনটা একটু কান্ডিশন তো দেখা আমাদের একটু উচিত আছে ঠিক আছে তো না দেখলে কি করে একটু প্রাইসটা আপনাকে ভেবেচিন্তে বলতে পারি সেই জন্য আপনারও পোষাবে আমারও আচ্ছা হুম হ্যাঁ আপনাকে ওই তিনটে ফোন আমি সাজেস্ট করলাম ওই তিনটে ফোনই খুব বেস্ট ফোন এখন শুধু এর মানে সঙ্গে এই কয়েকদিন হল যে লঞ্চ করেছে ঐ ভিভোর ওপোর আর স্যামসাংয়ের এই তিনটে ফোন আর রিয়েলমিও আছে এসে দেখতে দেখে যেতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে আমি মানে আমার লোকেসানটা আমি সেন্ড করে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ থ্যাংকইউ থ্যাংকইউ